হ্যাঁ স্যার এরকম আমি বলছিলাম এরকম আপনারা তো বুঝতে পারছেন ঠান্ডা পড়েছে তাই এই এই পরিস্থিতিতে যদি আপনাদের কন্টিনিউ বিল ইলেকট্রিক চলে যায় তা সেটা কি সম্ভব বলুন একটা মানুষের তো নির্দিষ্ট সময় আজার মেজাজ আছে না কিটা মানুষ ঘুমানোর সময় যদি এইভাবে চলে যায় আমাদের এখানে যে ঠান্ডার পরিমাণটা আপনারা তো বলছেন ভালোভাবে ঠান্ডার পরিমাণটা যেভাবে আছে আপনারা সেভাবে বিল নেওয়ার সময় তো তাহলে আপনাদেরকে কোনো প্রবলেম হয় না বিলের সময় যখন আপনাদের তাহলে তো আপনাদের লোডশেডিং প্রায় দিন লোডশেডিং কেন হয় হ্যাঁ সেটা তো প্রায় দিন কেন লসলীন হয়েছে সেটা বলুন যে আপনার তো বিল নেওয়া সম যে একটা একটা অংশ কম করেন না বিল যে আজের বিলটা কম্প্রোমাইজ করে তার জন্য আনার ফাইন চার্জ লাগান এইগুলোর বেলা আপনাদের ঠিক আছে তাহলে কি কন্টিনিউয়াসলি লোডশেডিং টা হচ্ছে যে মানুষ একটা ঘুমাবে তার পরিশ্রম সারাদিন পরিশ্রম করবে সে যেুমাবে সেই সেই শান্তিুও দিচ্ছেন না আপনারা হ্যাঁ তাো মিলের সময় হ্যাঁ আমি হ্যাঁ আমি সেটাই বলতে চাইছি স্যার আপনারা দেখুন ওটা ঠিক আছে নাহলে এইরকম ব অযথা করলে না আমরা লাস্টে ইলেকট্রিক নিতেই ইলেকট্রিক না নেবই না দরকার পে আমরা অন্য কিছু বিকল্প কিছু পাছি